বলছি তো বিশেষ কারণে হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ তো বিশেষ করে যে জন্য ফোন করা আমাদের যেসব স্কুলে আর ও মানে চাকরি করা হবে না বুঝলে যা প্রেশার সব রাজনৈতিক দলেদের নেতাদের সব প্রেশার প্রচুর হ্যাঁ প্রেশার বলতে এখন বাচ্চাদের মানুষ করতে মা বাবা আমাদের কাছে দিয়ে যাচ্ছে বলছে চোখ কান নাক বাদে মা মাস্টারমশাই হিসেবে শাসন করে মানুষ করুন আর ছেলেরা এখনকার ছেলে মেয়েরা ডিজিটাল ছেলে ফেলে কথাই শুনতে চায় না যে একটু মারা ধরা পেটাও করতে যাচ্ছি আবার ওই মা বাবারা আবার উলটো এসে আমাদের উপরেই প্রেশার সৃষ্টি করছে শাসন করতে গেলেও শাসন করতে পারছি না আবার কী হচ্ছে যদি বলি সামনের বেঞ্চে বসো সে গিয়ে পিছনের বেঞ্চে বসছে তো ওখানে নানান তাল বুদ্ধি তাদের মাথায় হ্যাঁ দুর্বৃত্ত কাজ বাজে সবাই লিপ্ত হয়ে যাচ্ছে আর তার মধ্যে তার মধ্যে আবার এই নেতারা এসে কী বলছে হুমকি দিচ্ছে কেন ওনার ছেলেকে মারলে এটা হলো সেটা হলো ছেলে যদি ইনজিওরও হতো খুব যদি বেশি মারতাম তাহলে ছেলের শারীরিক সমস্যা হতো আর একটা যদি বাচ্চাকে যদি একটু বকাঝকা একটু যদি সে আমাদের এক্তিয়ার না থাকে তা এই চাকরি করেই বা কী হবে পয়সা তো নানান জায়গার থেকে আয় করা যায় একটা মাস্টারের যদি সম্মান না থাকে তাহলে সে কোনো কারণ বশত তা সে মাস্টারি করব কেন হুম আমার তো যোগ্যতায় কোথাও কম নেই হুম এই জন্য তোমার থেকে ফোন করেছিলাম হ্যাঁ যে তোমার কাছে যদি কোনো মানে সলিউশন থাকে আমাদের একটা মনে হয় মাস্টারদের মিলে একটা ইউনিটি বানানো উচিত বুঝলে হ্যাঁ দেখেছ হুম তো আমাদের একটা ইউনিটি থাকলে কিংবা আমরা সবাই যদি একত্র হই মাস্টারমশাইরা তাহলে আগামী দিনে একটা সব কিছুর মোকাবেলা করা যেতে পারে হুম তো সেইভাবে অন্তত প্রস্তুতি নেওয়ার দরকার আছে আর বিশেষ করে যে কথাটা বলার ছিল আপনি আপনিও এখন এই মুহুর্তে আর কোনো বাচ্চার গায়ে হাত দেবেন না হ্যাঁ তো ঠিক আছে আবার পরে কথা হবে আমি একটু ব্যস্ত আছি